ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার বিভিন্ন রকমের এখানে নানারকমের খাবার পাওয়া যায় ইডলি ধোসা বিরিয়ানি মাছ মাংস ভাত রুটি সবই ভারতের জনপ্রিয় খাবার ভারতের খাবার খেতে খুবই সুস্বাদু এবং আমাদের ভারতে ভারতীয়রা ভোজর রসিক বলে এই খাবার সাধারণত ভারতীর মশলার মধ্যে গুঁড়ো সরষে বাটা সবজি কাস্তুরি মেথি এই সকল মশলা খাবার খেয়ে আরো সুস্বাদু করে তুলতে সাহায্য করে বিভিন্ন রকমের সুস্বাদু মশলা ব্যবহার হয় যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা কারি পাতা মগজ দানা সরষে বাটা সরষে ইলিশ মুরগির মাংস মাছের ঝোল খাসির মাংস বিভিন্ন প্লেটগুলি ভারতের কাছে এক এক বর্ণময় এখানে আরো অন্যান্য খাবার রয়েছে যেমন এগরোল চাউমিন চিকেন মোমো বিরিয়ানি নানারকমের পদ চিকেন বিরিয়ানি মাংস বিরিয়ানি ভেজ বিরিয়ানি আবার আরো নানারকম ঠান্ডা জাতীয় জিনিস আইসক্রীম দই বিভিন্ন রকমের খাবার রয়েছে